হ্যাঁ বলুন হ্যাঁ বলুন হ্যাঁ দিতে পারবো বলুন কবে লাগবে আর কেমন কী হচ্ছে যে কেমন কোন ফ্লেভার নিতে চান বলুন বাটারস্কচ আছে চকলেট আছে স্ট্রবেরি আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সেটা অসুবিধা হবে না

বাটারস্কচ ফ্লেভারটা ভালো আছে ওটা ও যো হোম ডেলিভারি যদি করতে হয় তাহলে ওই পাঁচশো সাড়ে পাঁচশোর মতো লাগবে হুম হুম হুম হোম ডেলিভারি করলে আর আপনি যদি এসে নিয়ে যান তো কমে হবে হয়তো চারশো টাকার মধ্যে হয়ে যাবে আর এক পাউন্ডের নেবেন না দু পাউন্ডের আচ্ছা ঠিক আছে তাহলে ওটার ক্ষেত্রে একটু রেঞ্জটা বেশি হবে ওটার ক্ষেত্রে ওই সাতশো টাকা মতো পড়বে আমাদের পাঠানোর ব্যবস্থা আছে আপনি লোকেশানটা বলুন আপনার বাড়ি কোথায় বলুন আচ্ছা ঠিক আছে হয়ে যাবে অসুবিধা নেই মানে আপনাকে সময় মতো পাঠিয়ে দেওয়া হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনাকে কল করে নেবো মানে যেদিনকে ডেলিভারি দেবো আর কি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখুন